আমি যে এলাকায় থাকি সেটি পশ্চিম বর্ধমান জেলার সদর শহর এখানে পরিবহনের যথেষ্ট সুব্যবস্থা রয়েছে প্রচুর বাস রয়েছে অটো রয়েছে টোটো রয়েছে বিভিন্ন ভাড়া গাড়ি রয়েছে এবং অ্যাপ ক্যাবও রয়েছে কিন্তু নিকটবর্তী স্থানগুলোয় এই সুবিধাগুলো যথেষ্ট নয় তাছাড়াও একটি মূল সমস্যা হচ্ছে সাশ্রয়ী মূল্যের পরিবহনে অভিগমনের অভাব যার ফলে একজন শিক্ষার্থীকে তার স্কুল কলেজ টিউশন এবং কম্পিউটার শিক্ষা ক্ষেত্রে যাতায়াতের জন্য যে পরিবহন ব্যবস্থার সাহায্য নিতে হয় সেটি খুবই ব্যয় ব্যয়বহুল হয়ে পড়ছে একজন বেকার যুবককে চাকরির জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যেতে হয় অথবা ইন্টারভিউ দিতে যেতে হয় পরিবহন ব্যবস্থা ব্যয় সাপেক্ষ হওয়ার কারণে এটি তার পক্ষে খুবই কষ্টদায়ক সব থেকে বড় কথা কোনো একজন মুমূর্ষু রোগীকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে গেলে যে অ্যাম্বুলেন্স পরিষেবা তাকে নিতেই হবে সেটিও প্রচণ্ড ব্যয়বহুল হয়ে পড়েছে কোনো নির্দিষ্ট রেট নেই এই পরিষেবা প্রদানের জন্য যে যা খুশি দাম হেঁকে থাকে ব্যয়বহুল চিকিৎসা খাতে প্রচুর টাকা খরচ হওয়ার পর একজন দরিদ্র রোগীর পক্ষে এই ব্যয় গ্রহণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে পরিবহন ব্যবস্থার এই ব্যয়বহুলতা স্বাস্থ্য সেবা শিক্ষা বা চাকরির সুযোগ খোঁজার ক্ষমতাকে যথেষ্ট প্রভাবিত করছে বলেই আমার অভিমত